লোকেরা যখন প্রথম আঁকা শুরু করে তখন তাদের উচিত রেগুলার প্র্যাক্টিস করা এবং তারা সাধারণ ভুল যেগুলো করে সেগুলি হলো আঁকার মধ্যে লাইন বারবারকে বোলানো মানে লাইন আঁকাবাঁকা লাইন টানা বা লাইন সোজা না টানা তার ওপর যখন রঙ করে তখন কালো রঙকে প্রথমেই ব্যবহার করে দেওয়া যাতে পরবর্তীতে অন্য রঙ ব্যবহার করার সময় কালো রঙ মিশে যায় তাতে আঁকাটাই অঅ খারাপ হয়ে যায় এছাড়াও আরও তাদের ভুলগুলি হলো তারা আঁকায় রঙ ব্যবহার করার সময় ঠিক পদ্ধতিতে রঙ ব্যবহার করে না তারা অন্যভাবে নানারকমভাবে যেভাবে সঠিক পদ্ধতি সেভাবে না ব্যবহার করে নিজেদের ইচ্ছামতো রঙ ব্যবহার করে যাতে আঁকাটা দেখতে আরও খারাপ হয়ে যায় এবং লাইন অসমানের কারণে আঁকা বাইরে থেকে বেরিয়ে যায় এর ফলে আঁকা দেখতে খারাপ লাগে যেমন একটি গাছ আঁকার সময় যখন গাছের গুঁড়িতে বা গাছের ডালে রঙ করা হয় তখন রঙ যদি বাইরে বেরিয়ে যায় তখন আঁকাটা দেখতে খারাপ লাগে তাই তাদের উচিত সেই অনুযায়ী প্রচুর প্র্যাক্টিস করা এবং হাতকে সঠিকভাবে কার্যকর করা যাতে আঁকা হা হাতের হাতের বশে চলে আসে এছাড়াও তাদের আরও ভুলগুলি হলো কোনও হালকা রঙ ব্যবহার করার সময় তার আগে কোনও ভারী বা গাঢ় রঙ ব্যবহার না করা যাতে গাঢ় রঙ ব্যবহার করলে সেই হালকা রঙের ভিতরে না ঢুকে যায় এবং গাঢ় রঙকে হালকা রঙের সাথে মিশিয়ে ফেলে একটা বাজে রঙ তৈরি করে যেটা দেখতে খুবই খারাপ লাগে এছাড়াও আরও অনেক তাদের ভুল রয়েছে যেমন আঁকাতে যখন তারা কোনও মানুষ বা কোনও ফিগার আঁকে তখন তাদের মানুষের ছবিটি সুন্দর না হলে তারা তার ওপরই রঙ করা শুরু করে দেয় তাদের উচিত আগে আঁকা সুন্দর করা তারপর তাদের ওপর তাদের ওপর রঙ শুরু রঙ চাপানো যাতে রঙটাও দেখতে ভালো লাগে এবং আঁকাটাও দেখতে ভালো লাগে কারণ পেন্সিল দিয়ে আঁকার পরে যদি রঙটা সুন্দরভাবে না বসে বা র আঁকাটা সুন্দর না হওয়ার কারণেই তার ওপর রঙ চাপিয়ে দেওয়া হয় তাহলে আঁকাটা আমাদের চোখে ভালো লাগে না এছাড়াও যখন জল রঙ ব্যবহার করার সময় জল রঙে জ তুলি বেশিক্ষণ ডুবিয়ে রেখে সেটা খাতায় যখন চালানো হয় বা চাপানো হয় তখন রঙটা খাতার ভিতরে শুষে যায় এবং অনেক ক্ষেত্রে আঁকা ছিঁড়ে যেতে পারে এছাড়াও বাচ্চারা বা লোকেরা আঁকাকে একভাবে পেন্সিল দিয়ে বোলাতে থাকে রঙের পাশ দিয়ে বোলাতে থাকে যেটা কখনোই সঠিক নিয়ম না তাই আঁকা করার জন্য প্রথমেই প্রয়োজন সঠিক প্রশিক্ষণ এবং আরও অনেক প্রচণ্ড প্র্যাক্টিস একজন ভালো শিল্পী হতে গেলে প্রথমেই প্রয়োজন প্রচুর প্র্যাক্টিস এবং অনেক অনুশীলন এবং একজন ভালো পু সু সুশিক্ষক দ্বারা শিক্ষিত হওয়া কারণ একজন শিক্ষক তাকে যতটুকু শেখাবে সেইটুকুই সে গ্রহণ করতে পারবে তাই লাইন ঠিক হওয়া রঙকে ঠিকভাবে কীভাবে চাপাতে হবে এবং কীভাবে একটা রঙ নির্দিষ্টভাবে সঠিকভাবে দিতে হবে সেই দিকে তাদের নজর রাখতে হবে এবং যেভাবে কাজ বলবে সেভাবে তাদেরকে করতে হবে যাতে আঁকা আরও সুন্দর হয় এবং পেন্সিলের ব্যবহার সুন্দরভাবে করা পেন্সিল ক্ষেত্রে কোনও স্কেচের যেন পেন্সিল ব্যবহার না করে কারণ মোটা পেন্সিল ব্যবহারের ফলে আঁকা আরও বাজে হয়ে যায় এবং রঙের সাথে মিশে আঁকাটাকে আরও বাজে করে দেয় যেটা দেখতে খুবই খারাপ লাগে এছাড়াও তাদের আরও রঙ ব্যবহার করার সময় রঙকে খুব হালকা হাতের গতিতে চালাতে হবে যাতে রঙ এর সাথে ওটা না মিশে যায় আর খুব ভালোভাবে দেখতে হবে যেন রঙ বাইরে বেরিয়ে না যায় এছাড়াও তাদের আরও নজর রাখতে হবে যে জল রঙ করার সময় হালকা তুলিটা হালকা জলে ডুবিয়ে তারপরে মুছে তারপরে খাতাতে চাপানো যাতে রঙটা খাতায় পুরোপুরি না শুষে যায় এবং বাড়তি রঙটা কাপড়ে মুছে যায় এবং আঁকাটা সুন্দর দেখতে লাগবে আর প্রচুর প্রশিক্ষণ দরকার যাতে তাদের আঁকার হাত আরও ভালো হয়